বাড়িতে রান্না করার সময় দেখতে হবে সিলিন্ডারের নব খোলা আছে না বন্ধ আছে যদি খোলা থাকে দেখা যাবে গ্যাস বেরোচ্ছে ওই কারণে দেখতে হবে আবার ওভেনেরও দেখতে হবে সুইচ বন্ধ আছে না খোলা আছে বন্ধ থাকলে ঠিক আছে খোলা থাকলে গ্যাস বেরিয়ে যাবে তাতে দুর্ঘটনা কোনো বাবদ হতে পারে সেই কারণের জন্যেই দেখতে হবে আবার সিনথেটিক শাড়ি পরে রান্না করা যাবে না কোনো কেরোসিনের বাতি গ্যাসে জ্বালানো যাবে না সেখান থেকে সরিয়ে রাখতে হবে এই কারণে যদি না রাখা হয় তাহলে ওই গ্যাস যদি বেরোতে থাকে ওই কেরোসিন বাতির সাথে দুর্ঘটনা বাবদ হতে পারে এই কারণের জন্যেই সমস্ত কিছু লক্ষ্য রাখতে হবে